আমাদের পুরুলিয়া জেলা বিভিন্ন দিক থেকে বছরের পর বছর পরিবর্তন হয়ে যাচ্ছে আগে যেমন আমাদের কাঁচা রাস্তা ছিল এখানে এখন অনেক পাকা রাস্তার ব্যবস্থা হয়ে গেছে বাড়ির বাইরেই বেরোলেই পাকা রাস্তা কোথাও কাঁচা রাস্তা বা জল জমে থাকার ভয় থাকে না এবং এখানে পরিবহন ব্যবস্থা এতটাই ভালো হয়ে গেছে যে মানুষ খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে আবার সরকারি বাস এবং ট্রেনের সুবিধা হয়ে যাওয়ায় আরও বেশি সুবিধে হয়েছে এখন সরকারি বাসগুলিতে ভাড়াও কম নেয় এবং খুব তাড়াতাড়িও গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেয় এছাড়াও আমাদের এখানে জলের কলের ব্যবস্থা রয়েছে আগে অনেক দূরে দূরে কলের ব্যবস্থা ছিল কিন্তু এখন বাড়িতে জলের ব্যবস্থা করায় আমাদের খুবই সুবিধে হয়েছে এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফ্যাক্টরি বা অনেক শিল্প এসব গড়ে ওঠায় মানুষ এখন ব্যবসায় ব্যবসা করছে এবং এই ব্যবসার ফলে আমাদের পুরুলিয়ার অর্থনীতিতে অনেক বেশি প্রভাব পড়ছে ব্যবসার জন্য পুরুলিয়ার অর্থনীতি খুবই বাড়ছে এবং এর ফলে আমাদের পুরুলিয়া খুবই খুবই তাড়াতাড়ি এগিয়ে চলেছে